আমার বাড়িতে তিনটে প্রজন্ম রয়েছে আমার মা বাবা আমি আর আমার ছেলে মেয়ে যেটা আমার মা বাবা পছন্দ সেটা আমার ছেলে মেয়ের অপছন্দের খাওয়া দাওয়া জীবনযাত্রা রাত্রে শোয়ার সময় সকালে ওঠার সময় অনেক পার্থক্য টেলিভিশন দেখা ঘুরতে যাওয়া সিনেমা দেখা খেলা সবকিছুর দিক থেকে দুটি প্রজন্মের মধ্যে অনেক পার্থক্য গুলিকে সরিয়ে দুটি প্রজন্মকে একসাথে ঠিকভাবে বজায় রাখার চেষ্টা করি